আমি আপনাকে কিছু কথা বলতে চাই আমার পড়াশোনা সম্পর্কে আমি পথমে আই সি ডি এস স্কুলে পড়াশোনা করি আই সি ডি এস স্কুলে পড়াশোনা শেষ করে প্রাইমারি স্কুলে পড়াশোনা করি প্রাইমারি স্কুলে পড়া শেষ করে আমি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয় উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে আমি ভালোভাবে পড়াশোনা করি মাধ্যমিক পাশ করি মাধ্যমিক পাশ করে আমি উচ্চমাধ্যমিক পড়ি পাশ করি উচ্চমাধ্যমিক পাশ করে আমি কলেজে ভর্তি হয় কলেজে পড়ার সময় গ্র্যাজুয়েশন পাশ করি আমি পরিবারকে বলেছিলাম যে আমি চাকরি পেতে চাই আরও পড়াশোনা চালিয়ে যেতে চাই কিন্তু ঘরের লোকের আর্থিক অবস্থার জন্য আমার পড়াশোনা হয়নি এবং আমার বিয়ে দিয়ে দেয় এখন আমি টেলারিং শিখি পরিবারকে সাহায্য করার জন্য